একজন বৃদ্ধ ব্যক্তিকে সহজভাবে এটিএম থেকে টাকা তোলার পদ্ধতি বর্ণনা করতে গেলে এভাবে বলা যেতে পারে প্রথমে আপনার এটিএম কার্ডডি মেশিনে ঢোকান দু নম্বর মেশিনের স্ক্রিনে আপনাকে ভাষা বেছে নিতে বলা হবে আপনার পছন্দের ভাষা বেছে নিন তিন নম্বর এরপর আপনার চার সংখ্যার পিন নম্বর টাইপ করুন চার নম্বর স্ক্রিনে টাকা তোলা বা অপশনটি নির্বাচন করুন পাঁচ নম্বর আপনি কত টাকা তুলতে চান সেই পরিমাণটি টাইপ করুন ছয় নম্বর কিছু সময় পর টাকার রসিদ এবং কার্ড মেশিন থেকে বেরিয়ে আসবে সাত নম্বর সব কিছু সংগ্রহ করুন এবং নিশ্চিন্ত হয়ে হন যে এটিএম কার্ডটি ঠিক মতো নিয়েছেন এটিএম মেশিন সাধারণত নিরাপদ তবে এটিএম ব্যবহার করার সময় আশেপাশে সতর্ক থাকবেন